না আমি কখনও কোনো উৎসব ধর্মীয় অনুষ্ঠানের জন্য দেবতার মূর্তি তৈরি করিনি আমি ছোটো ছোটো অনেক সেলিব্রেশনে যে কী বলে যেটাকে বলে স্টেজ সাজানো বেলুন দিয়ে সাজানো এগুলো অনেক করেছি সে অনেক ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করে তাই সেই কাজটা করতে আমরা খুব ভালো লাগে সেটাকে বলে ছোটো খাটো ডেকোরেটর ডেকোরেশনের কাজ এইটুকু করেছি ভালো লাগে এটা কিন্তু কোনো অনুষ্ঠানে মূর্তি বানানো সেটা কখনও বানাইনি তবে হালকা পাতলা ডেকোরেটের কাজ করছি